হ্যালো নমস্কার ডক্টর আকাশ বসু বলছি বলুন আপনি কে বলছেন হ্যাঁ আমি এখানে ডাক্তার হিসাবে কাজ করি বলুন কী জানতে চান হ্যাঁ দেখুন এই পূর্ব পূর্ব মেদিনীপুরে এই যে জেলা হাসপাতালটা এই হাসপাতালটা চব্বিশ ঘণ্টা রোগী পরিষেবায় নিয়োজিত আপনি যখন আসবেন তখনই আমাদের এমারজেন্সি রুম তো খোলাই থাকে এছাড়াও আপনি ডাক্তার সবসময় পেয়ে ঠিক আছে আপনি কি হচ্ছে কিছু রক্ত পরীক্ষা আরে করেছিলেন আগে তো আপনাকে একটা কথা জরুরি কথা বলে দিই প্রথমেই আপনাকে কিন্তু আগে রক্ত পরীক্ষা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি হাসপাতালে আসুন কারণ সাত দিন যেহেতু জ্বরটা হয়ে গেছে জ্বরটা খুবই খারাপ মনে হচ্ছে আমার সাত দিন কখন জ্বর হচ্ছে রাত্রেবেলা প্রত্যেক দিন আর জ্বর আসছে না দিনের বেলাতেও আসছে জ্বরের সাথে কি জ্বরের সাথে কি কাশি কাশি বা ঠান্ডা লাগা আছে আচ্ছা আপনার জ্বরটা আপনার জ্বরটা হচ্ছে ব্যাপারটা আমার ঠিকঠাক মনে হচ্ছে না আপনি যত সম্ভব তাড়াতাড়ি আমাদের হাসপাতালে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আসুন এখানে সমস্ত সুবিধা রয়েছে একদম ভালো পরিষেবা পাবেন ঠিক আছে আপনার প্রথমেই রক্ত পরীক্ষাটা আগে করা জরুরি রক্ত পরীক্ষাটা না করলে আমরা বুঝতে পারব না আমাদের জ্বরটা মনে হচ্ছে কিছু ভাইরাস ঘটিত জ্বর হয়েছে রক্তটা না পরীক্ষা করালে আমরা আমরা চিকিৎসাটা শুরু করতে পারব না আপনাকে জানাব যে তাড়াতাড়ি হ্যাঁ যে রক্ত পরীক্ষাটা করতে দিয়েছে সেইগুলো করে নিয়ে আসুন আর যদি অন্যান্য কিছু রক্ত পরীক্ষার রিপোর্টও আমাদের দরকার হয় তখন আমরা লিখে দেবো অসুবিধা নেই করে নেবেন আর আপনার যে আপনার যে প্রতিদিন জ্বরটা হচ্ছে আপনি কী খাচ্ছেন এখন হুম হুম ফোনে তো ওই সব ফোনে ফোনে তো আমরা এইসব আন্দাজ পাচ্ছি না কী হয়েছে না হয়েছে আপনি খুব মানে কালকেই আপনি আসুন এবং আমাদের আউট ডোরে দেখিয়ে যান এইখানে আপনার সেরকম কিছু হলেই রক্তের রিপোর্টে ধরা পড়লে আমরা সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেব অসুবিধা কিছু নেই হুম হুম হুম সেই সব কিছুতে চিন্তা নেই আপনি আসুন ঠিক আছে আমি এখন রোগী দেখছি আপনার সঙ্গে এলে কথা হবে আপনি আসার আগে ফোন করবেন দরকার হলে হ্যাঁ হ্যাঁ আমি আছি কালকে হ্যাঁ